কৃষির জন্য জলের উৎস হল নদীর জল পুকুরের জল খালের জল বা কলের জল কুয়োর জল যে শ্যালো পোঁতা হয় হাউসের জল শ্যালোর জল আমাদের এখানে চাহিদা ছাড়াও অবিচ্ছিন্ন জল সরবরাহের পরিকল্পনা রয়েছে সেটা হল শ্যালো বা বর্ষার জল একটা বড় দীঘি সেখানে অনেকটা জল জমে আছে সেখান থেকেও নিয়মিত জল গরমকালে সেই জল নিয়েও চাষের কাজে ব্যবহার করা হয় জমিতে অবশ্যই সেচের জল ব্যবহার করা হয় কারণ যেসব পুকুর বা খালে জল জমে থাকে সেসব জলগুলো বর্ষার জল জমে থই থই করে কিন্তু গরমকালে সেই জলগুলো যদি একটু কমে আসে তবুও সেই জলগুলো সেচের মাধ্যমে জমিতে ব্যবহার করা হয় কারণ শ্যালোতে তো আজকাল পানি যে খুব পানীয় বা জল যে খুব বেশি ওঠে তা তো নয় সুতরাং জল পুকুরের জল খালের জল এগুলোও ব্যবহার করা হয় এবং আগে দেখে নেওয়া হয় যে পুকুরের জল বা খালের জল চাষের জমির জন্য বা ফসলের জন্য উপযুক্ত কিনা সেগুলো ফসলের ক্ষতি করে কিনা